হ্যাঁ যে বিষয়গুলি নিয়ে আমি আরো লেখালিখি করতে চাই সেগুলো হচ্ছে সমাজের যে আর্থিক অবসাদ গরিব মানুষেরা আরো ধীরে ধীরে গরিব হয়ে যাচ্ছে বড়োলোকরা তো ধীরে ধীরে বড়োলোক হতেই চলেছে এবং গরিব মানুষের যাতে একটু অল্প পরিমাণে যে তারা যে জিনিসটা মানে বড়োলোকরা যে জিনিসটাকে নিয়ে তারা আরো বেশি আর্থিক হচ্ছে সেই জিনিসটা তারা একটু বুঝে নেয় এবং তাদের যদি কোনও রকম কোনও অসুবিদা হয় যেন সরকার তাদেরকে কিছু পরিমাণে একটু সাহায্য করতে পারে সেই দিকগুলি যাতে সরকার একটু নজর দেয় অর্থাৎ এই সমস্ত দিকগুলো না নজর দেওয়ার জন্য আজকাল হয়তো গরিবরা আরো গরিব হয়ে যাচ্ছে যদি এইগুলোকে এই জিনিসগুলো হতো নজর দেওয়া হতো তাদের যদি পড়াশুনোর কোনও অসুবিধা হল তাদের একটু আর্থিক দিক দিয়ে সাহায্য করা এমনকি তারা যাতে কোনও জিনিস যদি কোনও কিছু কিনতে যায় সেখানে তাদের একটু ছাড় দেওয়া এইসব জিনিসগুলো যদি করা হয় তাহলে হয়তো তারা হয়তো মানে যে দশায় রয়েছে সেই দশা থেকে হয়তো একটু মুক্তি পেতে পারবে এবং এই জিনিসগুলো নিয়ে আমি একটা সমাজ লিখতে চাই এবং সমাজকে বলতে চাই যে যারা একটু পয়সার দিক দিয়ে একটু উন্নত রয়েছে তারা যেন গরিব মানুষের পাশে একটু এসে দাঁড়ায় এবং তারা যেন অল্প পরিমাণে অর্থ হলেও সাহায্য করে অর্থাৎ কিছু পরিমাণ টাকা যদি তারা গরিবকে দেয় তাই জন্য হয়তো তারা আর মানে বেশি তারা নিজেরা হয়তো গরিব হয়ে যাবে না কিন্তু তার বদলে সে নিজের একটি পুণ্য করতে পারবে এবং লোককে একটু সাহায্য মানে আর্থিক দিক দিয়ে একটু সাহায্যও করতে পারবে যেটা তাদের পক্ষে এবং আমাদের সবার পক্ষে হয়তো ভালো হবে